দাদা আপনি কোথায় আছেন আপনার ক্যাবটা আমি প্রায় দেড় ঘন্টা আগে আপনার ক্যাবটা আমি বুক করেছিলাম আপনি তো আমাকে কল করে বললেন যে আপনাকে আমি আমাকে আপনি পিক আপ করতে আসছেন এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলো আপনি তো এলেনই না আমি আপনার জন্য এখনো ওয়েট করে আছি আমার এয়ারপোর্ট যাওয়ার আছে তো আপনি আপনাকে আমি পয়সা দিয়ে আমি অটো এ আপনার ক্যাব বুক করলাম আপনি এরকম ব্যবহার করলেন কেন আপনি কখন আসবেন এবং আপনি কোথায় আছেন কোন জায়গায় আছেন আপনি এবং কখন আমার কাছে পৌঁছাবেন এসে আপনার জন্য আমি একটা বড়ো ইভেন্ট মিস করেছি জানেন আপনার জন্য আমি ফ্লাইট ধরতে পারি নি আমার ফ্লাইট মিস হয়েছে আপনাকে দেড় ঘন্টা আগে আমি বলেছিলাম আপনার ক্যাব নিয়ে আসতে আপ আমাকে পিক আপ করতে আপনি বললেন পনেরো মিনিটের মধ্যে যাচ্ছি আমার আধ ঘন্টার মধ্যে যাওয়ার ছিলো আপনি বললেন পনেরো মিনিটের মধ্যে যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে তারপরেও আপনি এলেন না আপনি এখন কোথায় আছেন এবং আমার যে ক্ষতি হলো সেই ক্ষতিপূরণ হিসেবে আপনি কী করবেন দয়া করে পারলে আমার পয়সা ফেরত দেবেন কিম্বা ফ্রিতে ওই জায়গায় পরের ফ্লাইটের জন্য নিয়ে যাবেন আপনি কোন অবস্থানে আছেন একটু আমাকে বলুন ডিটেলসে